গ্রাম অঞ্চলে তরুণ প্রজন্ম উপযুক্ত জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ লোকেরা শহরে বসতি স্থাপন করতে পছন্দ করে কারণ যেসব গ্রাম অঞ্চলে যেসব সুযোগ সুবিধা নেই অনেকই সুযোগ সুবিধা নেই যেগুলো শহরাঞ্চলে সুযোগ সুবিধা আছে এবং সেগুলো তারা পূরণ করার জন্য শহরে আসে অনেকে আসে পড়াশোনার জন্য শহরে আসে আবার অনেকে আসে তারা হয়তো পড়াশোনার জন্য নয় তারা হয়তো দরিদ্র এবং নিজের জীবনযাপন করার জন্য পরিশ্রম শহরে পরিশ্রম করে এবং কাজ করতে আসে এছাড়াও অন্যান্য কাজের জন্যও বারবার শহরে আসা যাওয়া করতে হয় এর জন্য হয়তো অনেকে শহরেই বসতি স্থাপন করে এভাবেই গ্রাম অঞ্চল থেকে তরুণরা শহর অঞ্চলে চলে আসছে এবং গ্রামে তরুণ কমে যাচ্ছে তাই জীবনসঙ্গী জীবনসঙ্গী পেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে